আমাদের নিজস্ব যে সৌরজগৎ রয়েছে সৌরজগতের মধ্যে পৃথিবী একমাত্র গ্রহ যেটার মধ্যে আমাদের সমস্ত মানব জাতি বাস করে তো এইখানের বাসস্থান হচ্ছে প্রায় অক্সিজেন মুক্ত এবং জল ভাণ্ডার পূর্ণ তো এতে আমাদের মানব জাতির কোনোরকমই সমস্যা হয়না যেটা আমরা এই সৌরজগতে বা আমরা এই যে গ্রহতে বাসস্থান করি পৃথিবীতে আর এর মতনই আরও কিছু গ্রহ সন্ধান পাওয়া গেছে যেটা প্রায় একশো লাইট ইয়ারস দূরে টি জিরো ওয়ান সেভেন ডবল জিরো ই নামে এই গ্রহটি তো এই গ্রহটি প্রায় আমাদের পৃথিবীর তুলনায় পঁচানব্বই শতাংশ ওর মতন মিল খায় তো এই জন্য এই গ্রহটিকে আমরা আমাদের নিজেদের বাসস্থান হিসাবে এ ব্যবহার করতে পারি কিন্তু আমাদের আরও যে কতকগুলি গ্রহ রয়েছে যেমন আমাদের পাশেই পৃথিবীর পাশেই যে মঙ্গল গ্রহ রয়েছে তো এটিও আমাদের বাসস্থান করার প্রায় উপযোগ্য পুরোপুরি নয় কিন্তু কিছুটা তাই জন্য আমাদের বৈজ্ঞানিকরা এই গ্রহতে যাওয়া এবং বাসস্থানের ব্যবস্থা করার জন্যে খুবই উদ্যোগী এবং এটা এই গ্রহতে কীভাবে বসবাস করা যায় সেই দিক থেকে বৈজ্ঞানিরা ব্যাখ্যা করে বা অন্যরকম ব্যবস্থা করছে যাতে আমরা এই গ্রহতে বাসস্থান করতে পারি